শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে না যেতে পারার সব থেকে বড়ো কারণ হলো বাড়ির পরিকাঠামো আর্থিক পরিকাঠামো অর্থ হচ্ছে মানুষের জীবনে যেন আঁকড়ে ধরে বসে আছে তাকে যেন সামনে না এগিয়ে যাওয়ার জন্য কারণ অর্থ অনেক দিক থেকে মানুষকে পিছিয়ে দেয় অর্থ এবং বাড়ির যে পরিকাঠামো শিক্ষার্থীরা যে স্কুলে আসে না নিয়মিত সেটা যেন সব থেকে বড়ো কারণ এবং উপমা বলে মনে করা হয় কারণ অর্থ মানুষের জীবনে সত্যি যেন বাধা হয়ে দাঁড়ায় অনেক মানুষের সাফল্যের পিছনে শুধুমাত্র অর্থই নয় দূরত্ব আমরা জানি যে কখনো কখনো বিদ্যালয় এতোটাই দূরত্ব হয়ে পড়ে আশেপাশে বিদ্যালয় না থাকার জন্য বহু মানুষ এবং বহু যে শিক্ষার্থী তারা যেন বহু দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে পৌঁছায় এবং তারা যেন প্রতিদিন যেতে চায় না কারণ এতোটাই দূরত্বপূর্ণ হয়ে যায় নিয়মিত স্কুলে আসা এবং বিদ্যালয়ে পৌঁছানো তাদের যেন সত্যি সম্ভব হয়ে ওঠে না এবং সঠিক যদি পরিবহন ব্যবস্থা না থাকে তাহলে যেন আরোই কঠিন হয়ে পড়ে বিদ্যালয়ে পৌঁছানো এটি সব থেকে বড়ো কারণ বলে মনে করা হতে পারে কারণ সঠিক যদি পরিবহন ব্যবস্থা না থাকে তাহলে হয়তো সঠিকভাবে বিদ্যালয়ে উপস্থিত হওয়া নিয়মিত প্রতিদিন সেটা যেন সম্ভব হয়ে ওঠে না